হুম হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা তো আপনি আপনার একটু বলুন তো সঠিক করে যে দিনের কোন সময়ে এইটা দেখছেন দিনে বা রাত্রে কোন সময়ে আপনি এটা দেখছেন হ্যাঁ হ্যাঁ বুঝলাম আমি আচ্ছা আচ্ছা তো হুম হুম হুম না না না না না একদমই না ওঝা টোঝার চক্করে একদমই পড়বেন না এটা আপনার একটা মানসিক ব্যাপার ঠিক আছে ওঝার কোনো ব্যাপার নয় আপনি আমি আপনাকে কথা দিচ্ছি এটা ঠিক হবে ঠিক আছে হ্যাঁ বলুন আচ্ছা না দেখুন এগুলো আপনার একটা মানসিক ভ্রম আপনি দৃষ্টিভ্রম এইগুলোকে বলতে পারেন ঠিক আছে এগুলো বিশেষ কোনো বড় ব্যাপার নয় যে আপনি আচ্ছা আমাকে একটা কথা বলুন আপনি কি একা থাকেন আচ্ছা রাত্রিবেলায় যখন আপনি হ্যাঁ বলুন হুম হুম হুম হুম না আপনি যেটা একা থাকতে ভালোবাসেন সেইটাই আপনার ক্ষতি করছে এক্ষেত্রে এই সকল প্র সমস্যা যেটা আপনি বলছেন দৃষ্টিভ্রম বা মানসিক যে প্রবলেমটায় পড়েছেন আপনি সেটার সবচেয়ে বড় ওষুধ হচ্ছে আপনাকে একা থাকা যাবে না ঠিক আছে আপনাকে মানুষের সাথে মিশতে হবে বাইরে বেরতে হবে আপনাকে ঠিক আছে এটাই একমাত্র ওষুধ ঠিক আছে এরকমভাবে কোনো অ্যালোপেথি বা অন্য ধরনের ওষুধ খেয়ে কিন্তু আপনার ঠিক করানো যাবে না এটাকে ঠিক আছে আপনাকে একটু বাইরে বার হতে হবে আপনি আমাকে বলুন তো আপনি কি বাইরে সময় কাটাচ্ছেন হুম হুম হুম আচ্ছা আচ্ছা না না আচ্ছা এটা এটা হয় এটা হয় বুঝেছি আমি এটা হয় অনেক সময় কিন্তু তা তো করা যাবে না আসলে আপনার কিছুই কি বন্ধু নেই বন্ধু তো বন্ধু তো আছে অবশ্যই আপনার ঠিক আছে দু একজন বন্ধু হয়তো আছে হ্যাঁ তো আপনাকে একটা কাজ করতে হবে বেশিরভাগ সময়টা আপনি বাড়িতে যখন থাকছেন একা থাকবেন না একদমই ঠিক আছে আপনি এমন কিছু মজার বই পড়ুন বই পড়া অনেক কাজে দেয় ঠিক আছে দৃষ্টিভ্রমের অনেক ভালো ওষুধ হচ্ছে বই পড়ার মধ্যে যদি থাকেন আপনি ভালো গল্পের বই পড়ুন ঠিক আছে আরেকটা কথা হচ্ছে যে আপনার ওই যে কয়েকজন বন্ধু আছে তাদের সাথে আপনি থাকার চেষ্টা করুন প্রয়োজন পড়লে তাদেরকে বাইরে বাড়িতে ডেকে ডেকে নিয়ে আসুন বা হয়তো সপ্তাহে একদিন কি দুদিন আপনি সিনেমা দেখতে গেলেন তাদের সাথে মানে এইভাবে আপনার টাইমটাকে আপনি ওদের সাথে মিলিয়ে মিশিয়ে চলতে হবে আপনাকে একা থাকা যাবে না একদম হুম হুম হুম হুম না না একদমই একদমই ভুল বলেছেন উনি হয়তো ব্যাপারটা ঠিক ওনার জানা নেই সারাজীবন ধরে ওষুধ খাওয়ার মতো রোগ নয় এটা ঠিক আছে আপনি যত জলদি নিজেকে আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এটার ওষুধ বলে কিছু নেই ওষুধ আপনার নিজের মধ্যেই আছে ওকে আপনাকে মনোবলটাকে একটু বাড়াতে হবে এভাবে আপনার মানে ওষুধ বলে পার্টিকুলার ওষুধ খেয়ে কোনো আপনার কাজ করবে না এখানে আপনার নিজের মনোবলটাকে বাড়াতে হবে ঠিক আছে হ্যাঁ আমি দেবেন মাহাতো সদর হসপিটাল যেটা আমাদের পুরুলিয়ায় রয়েছে সেখানে বসি আমার টাইমটা হচ্ছে সোম বুধ শুক্র সকাল নটা থেকে একটা পর্যন্ত আপনি এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন আসুন আমার সাথে এবং আসার আগে আমাকে একবার যদি ফোন করে নেন তা আরও ভালো হয় না একদম ভালো হবেনই আপনি ভালো হবেন এ রোগগুলো আপনার বিশেষ বড় কিছু রোগ নয় এগুলো হয় মাঝে মাঝে সবার অনেকের ক্ষেত্রে হয় আমরা যারা কাজের মধ্যে ব্যস্ত থাকি তারা তারাও তারাও মাঝে মধ্যে এইসব প্রবলেমের মধ্যে পড়ি এমন নয় যে আপনি একাই আপনি বাড়িতে একা আছেন বলেই যে আপনারই হচ্ছে এ জিনিসটা তা নয় অনেকের মধ্যেই এই জিনিসগুলো হয় ওকে তাহলে সবথেকে বড় কথা হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো হয় কিন্তু দেখুন আপনার রাগটা কখন হয় যখন আপনি বাড়িতে আছেন বাইরে মানুষের বাইরে কিন্তু বেশি রাগ হয় না ঠিক আছে বাড়িতে যখন থাকবেন একা থাকবেন হঠাৎ করে মা হয়তো কিছু বলল সেখানে আপনি বিরক্ত বিরক্ত হবেন তাহলে তাহলে এক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনাকে একা থাকা যাবে না ঠিক আছে আপনি আসুন তারপর আমি আপনাকে ব্যাপারটা আমি আরও আলোচনা করব হ্যাঁ আপনি আমাকে আসার আগে অবশ্যই ফোন করে নেবেন ঠিক আছে হ্যাঁ সোম বুধ শুক্র সকাল নটার থেকে এগারোটার মধ্যে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ